আমার শহর বলতে আমি বর্ধমান শহরে বাস করি আর আমার শহরের সব থেকে প্রিয় জিনিস হলো মিহিদানা এবং সীতাভোগ কারণ বর্ধমানে বিখ্যাত মিষ্টি বিখ্যাত কিছু যদি বলে থাকেন তাহলে হচ্ছে কিন্তু মিহিদানা সীতাভোগ এটি আমার বিশ্বের মধ্যে আমার বর্ধমান শহরকে তুলে ধরেছে এবং এমন কোনো মানুষ নেই যে মিহিদানা সীতাভোগকে ভালোবাসে হ্যাঁ এটি আমার জেলার একটি সম্মানকে ধরে রেখেছে এখনো পর্যন্ত এবং পূর্বপুরুষ হয়তো এই সম্মানটাকে ধরে রাখবে তাই আমার সব থেকে পছন্দ হলো আমার বর্ধমানের মিহিদানা সীতাভোগ